বাইকটা বাইকটা আমার কাছে মানে ফ্যাশান প্লাস পেশা কারণ আমি কাজ করি কাজ করি সেটাও বাইকে প্লাস আমি মানে ফ্যাশান দিতে যখন বেরোই তখনও মানে বাইকে মানে বাইকটা আমার মানে একটা ফ্যাশান প্লাস মানে পেশার ইউজ করি তো

বাইক যখন মানে আমি যখন কাজের কাজের সূত্রে যখন মানে বাইক চালাই আমার কাছে দুটো বাইক আছে সেটা মানে একটাই আমি ফ্যাশান দিই আর একটাই আমি কাজ করি কাজেরটা দিয়ে যখন বেরাই তখন আমি বেশি একটা মানে উল্টো পাল্টা করি না তবে মানে ফ্যাশানটা নিয়ে যখন বেরোই তখন মানে একটু উল্টো পাল্টা করি একটু মানে খুব গতিতে চালাই খুব শক্তি লাগাই বাইক হ্যাঁ লাগিয়ে আমি চলি তবে মানে ফ্যাশানটা মানে বাইকের চাকাটা দেখা যাচ্ছে একটু এ পিছনের চাকা চলতে চলতে একটু ব্রেটে ব্রেক করলাম সামান্য একটু স্কিড হলও হ্যাঁ স্কিড হয়ে চাকাটা মানে আমি ব্রেক করে দেখা যাচ্ছে একটা ধারে গিয়ে দাঁড়াবো হ্যাঁ সঙ্গে সঙ্গে একটা মানে ব্রেক করলাম করে মানে চাকাটা একটু স্কিড করে দিলাম আর এটা সম্পূর্ণ একটা কোমরের অনেক অনেক একটা ভূমিকা মানে থাকে কোমরটা যেভাবে তুমি ইয়ে করবে সেইভাবে মানে বাইকটার মানে পিছনের চাকাটা ততটাই মানে যাবে হুম পিছনের চাকাটা মানে পিছনের চাকাটা একটু স্কিড স্কিড করলাম কোনো সময় মানে যেতে যেতে হঠাৎ করে সামনের চাকাটা একটু উঁচু করে দিলাম এইভাবে মানে মানুষজন দেখে একটু মানে উল্লাস করলো একটু মানে সাবাসী দিল বন্ধুবান্ধব দেখে একটু মানে আনন্দ পেলো এটাই আমার ভালো লাগে বাইক জিনিসটা একটা অন্য রকম জিনিস বাইকে তুমি মানে তো ওই একটা মানে স্টাইলই আলাদা